নিরানব্বই হাজার নশো নিরানব্বই পঞ্চান্ন হাজার পাঁচশো পঁচাত্তর তিন লাখ তেত্রিশ হাজার তিনশো সাঁইত্রিশ চার লাখ সাতানব্বই হাজার তিনশো তেত্রিশ পাঁচ লাখ পঞ্চান্ন হাজার তিনশো পঁচাত্তর